আমার ছোটোমামা দুটো ব্যবসা করে একটা জামা কাপড় এবং একটা জুতোর করে আমি দেখেছি আমার মামা খুব কষ্ট করে আলাদা আলাদা জায়গা থেকে অনেক ধরনের জুতা অনেক ধরনের কাপড় নিয়ে এসে সেই জুতা বিক্রি করতে চাইছেন হ্যাঁ তারপর আমার মামা কিছুগুলো কর্মচারীকে নিয়ে করে ডেলি এ একজায়গা আরেক জায়গা এরকম করে করে অনেকগুলো জায়গাতে পাঠিয়ে হাট করতে পাঠায় সে হাটগুলো করে তারা টাকা আনে আর সে সে টাকাগুলো মামা তার থেকে নেয় এবং কিছু কিছু টাকা হাতে কর্মচারীকে দিয়ে থাকে আমিও পড়াশোনা করছি সে আমার পড়াশোনার মাঝে আমি যদি কোনোদিন ফাঁকা পাই তাহলে আমিও আমার মামার সাথে গিয়ে সেই কাজগুলোতে নিযুক্ত হই এবং আমার মামার সাহায্য করে থাকি